আমাদের এলাকায় পশুর ডাক্তার আছে দু থেকে তিনটে ডাক্তার আছে আমাদের পশুর যখন শরীর খারাপ হয় তাদেরকে ডাকা হয় ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয় এবং তার পশু পশুদের ভালো রাখার জন্য বিভিন্ন সুপারিশ দেওয়া হয় ওষুধ দেয় বিভিন্ন ঘাস খাওয়ানো হয় ক্যালসিয়াম ভ্যাক্সিন দেওয়া হয় সবকিছু দেয় আমরা পশুদের ভালো রাখার জন্য বিভিন্ন জিনিস কিনে আনি সেগুলোকে খাওয়াই তিন মাস আগে পশুদের শরীর খারাপ হয়েছিল আমাদের গরুর জ্বল হয়েছিল যদি আমরা ভ্যাকসিন দিই অনেকটা সুস্থ হয়েছিল সরকার থেকে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া হয় গরুর স্বাস্থ্যের জন্যে আমাদের গরুর শরীর খারাপের জন্য দু হাজার টাকা খরচা হয়েছে অনেকটাই এখন সুস্থ আছে ভালো আছে